আমি পুরুলিয়ার বিগ বাজার থেকে যে কুর্তিটি কিনেছিলাম সেটি এমনিতে খুবই সুন্দর শুধু একটু ছোটো হয়ে গিয়েছে পরের দিন যখন নিয়ে যাই ওঁরা সেটি আর ফেরত দেননি